পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে এবং তার পাশাপাশি এই শিল্পগুলোর জন্য ছোট্ট ছোট্ট করে বিভিন্ন কুটির শিল্পের যে ব্যবসা শুরু হয়েছে সেগুলো কিন্তু উল্লেখযোগ্য ভাবে বেড়ে চলেছে দিনের পর দিন কিন্তু পশ্চিমবঙ্গর মতো রাজ্যের মূল সমস্যা হল যে এখানে সেভাবে বৃহৎ শিল্প গড়ে উঠতে পারেনি হয়তো পরিকাঠামোর অভাবের জন্য আমার মনে হয় যে কোনো একটি রাজ্য বা কোনো একটি দেশের যদি কোনো ব্যবসা বাণিজ্যের উন্নতি করা হয় তাহলে প্রধান লক্ষ্য রাখা উচিত যে সেখানকার শিল্প পরিকাঠামো যেন উন্নত হয় এবং সেখানে প্রতিযোগিতামূলক বাজারের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সেখানকার যে অর্থনৈতিক অবস্থা সেটার উন্নতি হবে কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য সেখানে ব্যবসা বাণিজ্যের সংখ্যা খুব বেশি থাকলেও কিন্তু সেই ভাবে কোনো শিল্প গড়ে ওঠেনি বা শিল্পকে কেন্দ্র করে কারখানা গড়ে ওঠেনি ফলে কী হয় যে সেখানকার যে অর্থনৈতিক অবস্থা সেটার কিন্তু কখনো উন্নতি হচ্ছে না হয়তো দেখা যাচ্ছে যে ছোটো ছোটো কুটির শিল্প করে মানুষ তাঁর রোজগার করছে তাঁর জীবিকা আরোহণ করছে কিন্তু রাজ্যের বা দেশের যে সার্বিক অর্থনৈতিক উন্নতি সেটা কিন্তু এই সমস্ত ছোটো খাটো শিল্পের দ্বারা কখনই ভালো হতে পারে না